আমি মাছ ধরা শিখেছি সেটা একটা আলাদা ব্যাপার বা একটা আলাদা ঘটনা আমি আমার বাবা বা জেঠু কাকুদের যখন পুকুরে স্নান করতে যেতে দেখতাম তো আমি ওনাদেরকে মাছ ধরতে দেখেছি মাছ আপনি বিভিন্নভাবে ধরতে পারেন আপনি পাতলা কাপড় বিছিয়ে জলের মধ্যেও মাছ ধরতে পারেন আপনি জাল বিছিয়েও মাছ ধরতে পারেন অথবা আপনি ছিপ ফেলেও মাছ ধরতে পারেন সে কৌশল কিন্তু আপনার কিন্তু আমি যখন বাবা জেঠু কাকুদের আমার ভাই বোনদের মাছ ধরতে দেখেছি তখন কিন্তু আমরা ছিপে করেই মাছ ধরতে দেখেছি একমাত্র যখন কোনো পূজা পার্বণ বা অনুষ্ঠান হতো তখন জেলেরা কিন্তু জাল বিছিয়ে মাছ ধরত কারণ তখন অনেকটা মাছ ধরার প্রয়োজন হয় বলে জাল বিছিয়ে মাছ ধরা হয় কিন্তু আপনি যদি দৈনন্দিন খাবারের জন্য মাছ ধরেন আমার মনে হয় না যে জাল বিছিয়ে কোনো মাছ ধরার দরকার আছে বলে তখন আপনি ছিপ ব্যবহার করেই মাছ ধরতে পারেন এই কৌশলটা অথবা আপনি যদি পাতলা কোনো কাপড় থাকে সেই কাপড় বিছিয়েও আপনি জাল ধরতে পারেন মাছ ধরতে পারেন